অনেক ছোটোবেলায় আমি পড়াশোনা ছেড়েছি গরিব মানুষ ছিলাম ঠিকমতো লেখাপড়া করতে পারিনি স্কুলে বড়ো স্কুলে যেতে পারিনি ওর জন্য পড়াশোনা ঠিকমতো করতে পারিনি যাই হোক জেনেছি আমি ছোটোবেলার থেকেই আম আমরা মাদ্রাসায় পড়েছিলাম মাদ্রাসাতে আমাদের এক প্রিয় কবি বা লেখক আছেন মিজানুর রহমান সে খুব সুন্দর সুন্দর গজল কেরাত পড়ায় পড়ায় বা সেসব আমাদেরকে শেখায় খুব ভালো লাগে আমি মিজানুর রহমানকে মনে করি বড়ো কবি বা লেখক কারণ সে অনেক গরিব মানুষ অনেক বাচ্চা কাচ্চাকে নিয়ে তারা কেরাত গজল এইসব শেখায় শিখিয়ে তাদের মানুষের মতো মানুষ করে আমি মিজানুর রহমানকে খুব ভালোবাসি কারণ কবি বা লেখকের মতন আমি মনে করি কারণ ওটা আমার জন্মদাতার মতন তারা গরিব মানুষদের পাশে থাকে তারা বাচ্চাদের কেরাত গজল তাদের শিখিয়ে মানুষের মতন করে মানুষ করে এইসব আমি মনে করি কিন্তু আমি ঠিক বলতে পারবো না পড়াশোনা বাংলা ঠিক করতে পারিনি এই জন্য আমরাও আমি মিজানুর রহমানকে মনে করি ভালো লেখক বা কবি কারণ আমরা যেমন মানুষের মতন মানুষ হয়েছি আমাদের বাচ্চা কাচ্চারা তারাও সেই মিজানুর রহমানের কাছে গিয়ে মানুষের মতন মানুষ হচ্ছে ওই জন্য তাকে খুব শ্রদ্ধা করি ভালো কিছু মনে করি